হ্যাঁ আমার প্রিয় লেখক আছে তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কারণ তার লেখা আমার প্রত্যেকটি বইগুলো খুবই ভালো লাগে তার লেখা কিছু বই বলতে গেলে গীতবিতান ঘরে বাইরে আরো অনেক উপন্যাস বই কবিতা তিনি নানা রকম বিষয় নিয়ে বলে গিয়েছেন ওনার লেখা বিষয় বলতে উনি যে ভাবনা চিন্তা নিয়ে লেখেন যেরকম স্বদেশী ভাবনা বা কোনো বিষয় যেরকম সাধারণ মানুষের জীবনযাত্রা যেসব জিনিসগুলো তার লেখাতে ফুটে ওঠে আমার একজন ব্যক্তি হিসেবে কবির যে ভাবনা নিয়ে একটি গদ্য রচনা বা উপন্যাস লেখে সে জিনিসগুলো আমার বেশ ভালোই লাগে আর আমি সম্মানও করি তার লেখা প্রত্যেকটি বই আমার খুবই প্রিয় তার লেখা বই পড়লে মনে হয় যে বইগুলো পড়লে মনে নানান রকম নতুন চিন্তার উদ্ভব ঘটে এর জন্যই আমার প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুরকে খুবই ভালো লাগে